নিম্নলিখিত দানা খাবারের নামগুলি হলো ফ্ল্যাক্সিডস ফাওয়া বিনস বাম্বারা বিনস ওয়ালনাটস চিকা সিডস কাজু আলমন্ডস কাঠ বাদাম চিক পিস হেজেলনট পিকান্স পাইনটস কিডনি বিন্স ব্ল্যাক বিনস তিল ইত্যাদি